প্রিয় শিক্ষক বলতে আমাদের আছে একজন একজন পুরোহিত আমাদের বর্ণে পুরোহিত হিত আমরা তাকে মহারাজা বলি ই উনি আসেন আমাদের বাড়িতে আসেন আমাদের বাড়িতে বিপদ আপদ খুঁটিনাটি নক্ষত্র সব জানার জন্য তার আমরা সবসময় ডাকি বা সে সবসময় আসে আমাদের মানে আমাদের খুব কাছের আত্মীয় বললে চলে আমাদের খুব আত্মীয় স্বজনের মতন আমাদের দেখে এ আমাদের বাড়িতে সবসময় আসে আমাদের এ আপদে বিপদে আমাদের কাছে থাকে এ বা আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চার কোনো লগ্নে জন্ম হয় তার নাম নক্ষত্র ও তার কুষ্টি এসব তিনি বিচার করেন এ এরকম বলতে বোঝায় আমরা তাকেই হয়তো ভাবি আমাদের শিক্ষক ও উনি আমাদের প্রতিটা পথ পদক্ষেপে থাকেন ওনার কথা মতো আমরা চলি আরও অনেক জায়গায় আমাদের দেখেছি আছে এ অনেক অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানেও দেখেছিলাম অনেক মহারাজা পুরোহিত ইত ইত মণি বাবা ওনা ওনাদের কথা মতো অনেক অনেক জায়গায় তারা পরামর্শ নেন বা ওনাদের কথা মতন অনেকেই কাজ করে এর শিক্ষক বলতে আমরা তো জানি যে ওনারাই মানুষের এর ভালোর জন্য বলে অথবা মানুষের খারাপের জন্য তো বলে না মানুষের ভালোর জন্যই বলে এ তা ক্যা কেমন নাম রাখব বাচ্চাদের অসুখ বিসুখ হলে তার কাছে আমরা যাই আই তার কাছে আমরা ভালো হয় আমাদের বাচ্চারা ভালো হয় সেই জন্য আমার তার কাছে বারবার যাই আর সেখানে গেলে আমাদের উপকার হয় উনিও আমাদের এখানে আসে আমাদেরকে খুব ভালোবাসে এ সেই জন্য আমরা তাদেরকে শিক্ষক বলি অথচ আমাদের আমাদের সময় ছিল আমাদের বাচ্চারাও এখন বড় হয়েছে এ তেনা তেনারাও ওনাকে এখন ওর মহারাজা সেই চোখেই দেখে এ খুব ভালোওবাসে এ তেনাকে এ আমাদের বাড়ি কোনো শুভ কাজ হলেও আমরা তাদেরকে এ নিমন্ত্রণও ও কার্ড দিই ই বা নিমন্ত্রণ পত্র পাঠাই ওনাদের আসার জন্য ও কারণ উনি ই আমাদের খুব আত্মীয়